আমার কার্ডে যে সমস্ত খাবারগুলি আছে যেমন চিকেন পিৎজা ভেজ পিৎজা চিকেন মোমো ভেজ মোমো বার্গার পাস্তা চাউমিন যে খাবারগুলি আছে আমি সমস্ত খাবার নিতে চাই না আমি নিতে চাই এক প্লেট চাউমিন এক প্লেট মোমো আর এক প্লেট চিকেন পিৎজা আমি এগুলোই নিতে চাই আর বাদ বাকি যে খাবারগুলো আছে সেগুলো আমার কার্ট থেকে আপনারা সরিয়ে দিন আর আমি অনলাইনে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো আর এইগুলো নেবো আর বাদ বাকিগুলো আপনাদের আমার কার্ট থেকে সরিয়ে দিতে হবে এই সিদ্ধান্তটা আমি নিলাম